হ্যালো বলছি এটা কি অভিনন্দন স্টুডিও বলছি আপনার কি আপনি ফটোগ্রাফি করেন বলছি আমার অনুষ্ঠান বাড়িতেও আসেন তো আচ্ছা আচ্ছা আর আমরা ভাবছিলাম একটা ট্যুরেও যাব সেখানেও আমাদের কিছু ছবি লাগবে সেই কারণে আপনি আমাদের সঙ্গে কি গিয়ে ছবি তুলে দেবেন আচ্ছা ওই কারণেই আপনার সঙ্গে যোগাযোগ করছি আচ্ছা আপনার ওখানে ছবি মানে ছবির কীরকম ছবি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এইচ ডি ছবিগুলো ভালো হবে তো আচ্ছা আর বলছি আপনার যে মানে আমরা কিছু মানে ক্যামেরাও করব ওই ভিডিওগ্রাফি আর কি সেটাতেও মানে দুটোরই কীরকম কী রেট নেন না একটা অনুষ্ঠান বাড়িও আছে আর কিছুদিন বাদে ঘুরতে যাব ঘোরারটা পরে না ওই অনুষ্ঠান বাড়িটার জন্যই আগে বলছি তাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুটোই আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে জিনিসটা মানে পুরোটাই আপনারা করে দেবেন তার জন্য আর আমাকে আর অন্য কারও কাছে যেতে হবে না

আমাদের অন্নপ্রাশনের ডেটটা হচ্ছে চৌঠা অঘ্রান হুম আচ্ছা দেখুন আচ্ছা আচ্ছা যদি ফাঁকা থেকে থাকে তাহলে আপনি তাহলে আমাদেরটা ডেটটা বুকিং করে নিন আর সেটাই বলছি আচ্ছা আচ্ছা অ্যাডভান্স দিতে হবে আপনাকে না কি আচ্ছা আপনার কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখান থেকেই অনলাইনেই পেমেন্ট করে দিচ্ছি আপনাকে আপনি আপনি তাহলে ওই অ্যাডভান্স নিয়ে আপনার আমাদের অগ্রিমটা নেওয়ার পর আপনি বুকিং করে দিন আর আর খুব সকালেই পৌঁছতে হবে কেননা আমাদের সকাল থেকেই অনুষ্ঠান শুরু হবে আপনি আটটা নটার মধ্যে এসে পৌঁছে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ রাখছি